আমি আমার বাগানে এবং আমার আশেপাশে অঞ্চলের গাছপালাযুক্ত করব প্রথমত এটি গ্রাম অঞ্চলের প্রধানের কাছ থেকে অনুমতি নিই কারণ গাছপালা আমাদের জীবনে কতটা প্রভাবিত বা কতটা প্রভাব ফেলতে পারে সেটা আমরা সবাই খুব ভালোভাবে জানি প্রখর গ্রীষ্মে গাছপালা যেমন আমাদের প্রখর রোদ থেকে বাঁচায় বাতাস দিয়ে সেরকম আমাদের জীবনধারণের জন্য গাছ থেকে আমরা অক্সিজেন পাই ঠিক একইভাবে গাছ তার শিকড় দিয়ে মাটি ক্ষয় রোধ করে তাই এটা সত্যি আমাদের কাছে অনেক অনুপযুক্ত উপযুক্ত এবং আমরা সবার পোথমে যেটা চেষ্টা করব গ্রামাঞ্চলে আশেপাশে কোন নার্সারি থেকে গাছপালা এনে নিজেদের বাড়িতে বাগান করে বাগানের মধ্যে গাছ লাগাতে সেটা ফলের হোক ফুলের হোক গাছ এটি এই কারণেই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি গাছপালা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রভাব ফেলতে পারে একটি গাছ একটি প্রাণ সেটা আমরা সবাই জানি একটা গাছ কাটা মানে একটা প্রাণ নষ্ট অর্থাৎ আমি আমার অঞ্চলের প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে গাছপালা এবং গাছপালার বাগান তৈরি করতে সান্নিধ্য হব